এখন বেশিরভাগ সময়ই আমরা বাড়িতে কুকুর পুষে থাকি বিড়ালও পুষে থাকি এবং বাড়িতে ছোটো ছোটো বাচ্চাও থাকে সেই বাচ্চা কিন্তু বাচ্চারা বেশিরভাগ সেই কুকুরকে নিয়ে সেই ছি বিড়ালকে নিয়ে খেলতে ভালোবাসে তো বাচ্চারা সুস্থ ভালো রাখার জন্যও চিন্তা কুকুর বিড়ালটাও সুস্থ রাখার জন্য সেটাও চিন্তা তো কী করতে হবে সবসময়ের জন্য সেই কুকুর বা বিড়ালকে সবসময় স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এবং সব সময় তাকে ইঞ্জেকশান ওষুধ এইগুলো তাকে দিয়ে তাকে সুস্থ রাখতে হবে কিছু কিছু সময় বাচ্চা খাবার খাচ্ছে খাবারটা রেখে ফেলে দিয়ে ভুলে অন্য কোথাও খেলা করতে গেল সেই খাবারে সেই কুকুরটা এসে বা বিড়ালটা এসে মুখ দিয়ে দিল সেই বাচ্চাটা জানলো না সেই খাবারটা আবার খেয়ে নিল সেই বাচ্চাটা তাহলে কী হল সেই রোগ সেই কুকুরের গায়ে যদি কোনও রোগ থাকে বা বিড়ালের গায়ে যদি কোনও রোগ থাকে সেই বাচ্চাটা সেই রোগে ভুক্ত হল এবং তারথেকে জলাতঙ্ক রোগ হতে পারে তাই জন্যে সব সময় বাচ্চাকেও কী করতে হবে সুস্থ পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে এবং সেই যে কুকুর বিড়াল আপনি যে পালন করছেন সেটা কিন্তু বারবার তাকে খেয়াল রাখতে হবে সে বাইরে থেকে নোংরা ঘেঁটে মেখে ঘরে যাতে না ঢুকে পড়ে বা সে শরীর সব সময় তার সুস্থ আছে কি না সে ভালোভাবে খাচ্চে কিনা ভালোভাবে ছুটে হে হে খেলেধুলে বেড়াচ্ছে কি না সে হচ্চে সব সময় স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে আপনাকে যোগাযোগ রাখতে হবে ওষুধ খাওয়াতে হবে বারবার তাকে চিকিৎসা করতে হবে